একটি বড়ো সড়ো ব্যবসা শুরু করার জন্য অবশ্যই একটি প্রয়োজন হয়ে থাকে আমাদের জন্য প্রযুক্ত পরিমাণে মূলধারণ না থাকে আমি সেইটি নিয়োগ না করতে পারি কোনো ব্যবসা শুরু করতে পারি না যাতে কোনো আমাদের বড়ো সড়ো ব্যবসা অবশ্যই মূলধন নিয়োগ করতে হয় যদি ধরুন আমরা একটি কোন দোকানে ব্যবসা শুরু কোত্তে যাই আমার দিকে নিজের দিকে মূলধন দিকে সেইটি টেনে আনতে হয় তবে আপনাদের আমাদেরও লাভ পাবো এবং তার ব্যবসা করার পর মূলধনটি অত্যন্ত একটি নতুন ব্যবসা শুরু করা যাবে এবং ব্যবসার জন্য আন্ত জন্য কোনোদিন ডিস ডিসকাউন্ট দিতে হবে কিছু ছাড় দেওয়া বিশেষ আকর্ষণীয় পুরস্কার রাখা এই আকর্ষণ পুরু পুরস্কার রাখার ডিসকাউন্ট রাখা রয়েছে সেইটি আকর্ষণ করে আমাদের কাছে আসার জন্য কিছু ছাড়ের জন্য ব্যবস্থা রাখি প্রত্যেকটি মানুষ ছাড়ের আশায় আমে দোকান দেখেই আসবে তাছাড়া সবযেয়ে বড়ো জরুরী আমরা যেই সমস্ত দ্রব্যমূল্য সেই দ্রব্যগুলির মান নির্মাণ করা দিনের পর দিন আমি লক্ষ্য রাখতে হবে যেন আমাদের ব্যবসা প্রত্যেকটি জিনিসের মান এবং গুণ যথেষ্ট ভালো হয় যদি কোয়ালিটি খারাপ হয় তাহলে আমাদের কস্টটা যাবে না এবং আমাদের ব্যবসায় অবনতি ঘটবে যে আকর্ষণীয় ব্যব বিষয়গুলি রয়েছে আমাদেরকে প্রত্যেকটি জিনিসের সাথে সাথে কিছু জিনিসের নিজস্ব পরিমাণে টাকা মূল্যের সাথে পুরস্কার দিতে হবে মানুষ টাকা দিয়ে জিনিস কেনার থেকে প্রাপ্ত পুরস্কারে অনেক খুশি হয়ে থাকে এই পুরস্কার তারা প্রাপ্ত পেয়ে থাকে তাহলে আনন্দ তো হবে পুরস্কারের আশায় বারবার ফিরে আসবে অন্য ব্যবসা লাভ করতে পারে